হ্যাঁ কে বলছেন হ্যাঁ দাদা নমস্কার বলুন কে বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হো হোটেল গিরিশ হ্যাঁ হোটেল গিরিশ হ্যাঁ হ্যাঁ থাকার থাকার জায়গা তো হ্যাঁ কোনো ব্যাপার না মানে ব্যাপক অ্যাভেইলেবল আপনি পাবেন এখান থেকে দার্জিলিংয়ে আপনি দার্জিলিং আসছেন তো না কি হ্যাঁ বুঝতে পেরেছি হুম ও কে ও কে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ফুল প্যাকেজ করে নেবেন কোনো প্রবলেম হবে না আমি নিজেই গাইড রয়েছি ঠিক আছে সমস্ত কিছু ওখান থেকেই করিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এন জি পি থেকে ওখান থেকে আবার আপনাকে গাড়ি নিতে হবে নিয়ে আপনাদেরকে আবার উঠতে হবে সেই হ্যাঁ হ্যাঁ ওইগুলো হয় আপনি যদি বলেন যে আমরা করে দেবো আর আপনার যদি সেরকম মনে সন্দেহ থাকে হ্যাঁ প্যাকেজটা আপনি ধরুন যে ওখান থেকে আসবেন এবার আমাদের হোটেলে তো আপনি সত্তরজন বললেন তো হ্যাঁ মিনিমাম হ্যাঁ মিনিমাম ধরুন দশ বারোটা আপনার রুম নিতে হবে ফোর বেড করে আপনাকে থাকতে হবে এবারে আপনাদের রান্না বান্না কি আমাদের হোটেল থেকেই সমস্ত কিছু সার্ভ হবে ও কে আপনারা হোটেলে কোনো রান্না করতে পারবেন না মানে আমাদের এখান থেকেই ডিস্ট্রিবিউট হবে ও কে এবার সেইখানে ধরুন আপনার মাথা পিছু পড়ে যাবে এবার আমরা খাবার তালিকা দিয়ে দেবো এবার আপনারা যে চয়েস করবেন সেটা আমরা দেবো এবার একটা অ্যাপ্রক্সিমেট একটা ধরুন যে হাজার বারোশো টাকা ঠিক আছে ও কে আর দাদা হোটেলে এলে কোনোদিন এরকম কথা বলবে না যে কম সময়